হ্যাঁ আমি সাঁতার কাটার জন্য আমার ছোট ভাই বোনেদেরকে সাহায্য করেছিলাম আমি সাঁতার কাটতাম তো তারা বলতো যে দিদি তুমি কীভাবে সাঁতার কাটছো আমরা কেন সাঁতার কাটতে পারি না সেক্ষেত্রে আমি আমার ছোট ভাই বোনেদেরকে সাহায্য করেছিলাম এবং সাহায্য করতে গিয়ে হ্যাঁ আমি এমনই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম যেখানে এ আমি বুঝতে পারিনি যে ওখানটা এতটা পরিমাণ জল থাকবে বা তারা নতুন তাদেরকে সাঁতার শেখাতে গিয়ে এ তো আমার একটা ভাই তো হচ্ছে সাঁতার কাটতে কাটতে এ সে তো অনেকটা দূরে চলে গিয়েছিল তো সেখান থেকে তাকে নিয়ে আসাটা আমার খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল ও এবং আমি সেই কঠিন পরিস্থিতিতে তাকে সাহায্য করে সেখান থেকে তাকে তুলে নিয়ে এসেছি ই এবং তুলে নিয়ে বাড়িতে এসে তাকে মানে আমি সুস্থভাবে রাখতে পেরেছি এ অনেকটা ভিতরে অনেকটা দূরে চলে গিয়েছিল যেখানে অনেকটা গর্ত ছিল ও তো সেখানটা থেকে আমি তাকে তুলে নিয়ে এসেছি এইটাই আমার খুব ভালো লেগেছে যে আমি তাকে এই কঠিন পরিস্থিতিতে তাকে আমি সাহায্য করতে পেরেছি